হ্যালো দাদা আমি সুপর্ণা অধিকারী বলছি আমি প্রায় এক ঘন্টা আগে খাওয়ার অর্ডার দিয়েছিলাম তো আমি কি জানতে পারি যে আমার খাবারটা রেডি হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ তবে এখনো তো সময় লাগবে কিন্তু বুঝতেই তো পারছেন যে আমার বাড়িতে লোক এসেছে তার জন্য এতোটা খাবারের অর্ডার দিয়েছি তখন আমি ফোন করে বললাম আপনাকে যে আপনি দিতে পারবেন কিনা তো তখন আপনি বললেন যে হ্যাঁ আমার খাবারগুলি আপনি ডেলিভারি দিতে পারবেন তো এখনো তৈরি হয় নি খাবারগুলো তাহলে কী করে হবে বলুন এটা তো দুপুরের খাবার খাওয়ার জন্য নিয়েছিলাম তো এখনো আসতে আসতে মোটামুটি অনেক দেরি হয়ে যাবে তাহলে ওনারা তো খেয়ে বেরোবে তো তার জন্যে একটু যদি খাবারটা পাঠাতে পারতেন তাহলে সুবিধা হতো আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পাঠিয়ে দেবেন দয়া করে ঠিক আছে ধন্যবাদ